বর্তমানে ভারতের চাকরির বাজার খুবই খারাপ চাকরির ভ্যাকেন্সি সেরকম নেই এবং চাকরি পেতে নানা রকম ডিগ্রি কোর্স করতে হচ্ছে তারপরও সে রকম কোনও সুযোগ নেই আবার চাকরি পেতে অনেক রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে যেমন এখনকার দিনে সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষায় পাশ করার পরও চাকরি হয় না অনেক দিন মানুষ বসে থাকে অনেক টাকা ঘুষ লাগে আবার রাজনীতির সাথে যুক্ত না থাকলে একদমই সুযোগ থাকে না এদিকে বেসরকারি চাকরির জন্য পুরনো অভিজ্ঞতা লাগে এবার যে মানুষটা কোনও দিন চাকরির সুযোগই পায়নি তার অভিজ্ঞতা হবে কীভাবে এইসব কারণেই অনেক শিক্ষিত ছেলেরা বাইরে কাজ করতে চলে গিয়ে পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছে বর্তমানে ভারতে চাকরির ক্ষেত্রে এইসব চ্যালেঞ্জেরই সম্মুখীন হতে হচ্ছে তবে ডিফেন্সের চাকরির ক্ষেত্রে বেশ ভালো সুযোগ রয়েছে এবং রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে অনেক ছেলেমেয়েরা সুযোগও পাচ্ছে